আমি একটা পার্লারে কাজ করি এবং সে পার্লারে ছেলে এবং মেয়ে উভয় কাজ করে তবে সেই পার্লারের মালিকের নজর ভালো না কিন্তু আমি বাড়ির চাপে এ কাজটা ছাড়তে পারছিলাম না আমাকে সেই পুরুষের কুনজর সহ্য করতে হতো একদিন আমি একটা ভালো কাজ পেয়ে এলাম এবং সেই পার্লারের কাজটা আমি ছেড়ে দিলাম